আমাদের রান্নাঘরে থাকা বিভিন্ন পাত্রের বর্ণনাগুলি হলো যেমন বড়ো পাত্র একটা হাঁড়ি কড়াই খুন্তি হাতা প্রেশার কুকার তাওয়া ইত্যাদি এইগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন হাঁড়িটা ব্যবহার হয় সাধারণত ভাতটা বসানোর জন্য অর্থাৎ ভাত রান্না করার জন্য কড়াই ব্যবহৃত হয় তরকারি রান্না করার জন্য তাওয়া ব্যবহত হয় রুটি করার জন্য আর খুন্তি বা হাতা এগুলোও ব্যবহত হয় নাড়ার জন্য হাতা দিয়ে তরকারি নেওয়া হয় এবং দেওয়া হয় ইত্যাদি